পাহাড়ে সূর্যাস্ত দেখতে আমার খুব ভালো লাগে আমার পাহাড়ে সূর্য যখন অস্ত যায় আমার সেই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে কারণ সমুদ্রে সমুদ্রে ঘুরতে আমার ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু ঘুরতে যাওয়ার সৌভাগ্য এখনও হয়নি হচ্ছে আমি যদি যখন আমার খুব যাওয়ার আর ইচ্ছে আছে এ পাহাড়ে পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছে আছে পাহাড়ে ঘুরতে ভালো লাগে পাহাড়ে ঘন পর্বতের উপরে পর্বতে পর্বতে হচ্ছে উঠতে ভালো পর্বতে উঠতে ভালো লাগে ঘন বন বন দেখতে ভালো লাগে এবং পাহাড়ে তুষার তুষারপাত দেখতে আমার ভালো লাগে যদি যদি আমার সৌভাগ্য হয় আমি নিশ্চয়ই যাব সেখানে ঘুরতে ঘুরতে এবং সেখানে ঘুরতে যাব এবং হচ্ছে ঘুরতে যাব এবং অনেক কিছু অনেক কিছু দেখব দেখব ঘন সেখানে অনেক সেখানে ঘন বন বন ঘন ঘন বন ঘন বন দেখব এবং সমুদ্রে সমুদ্রের হচ্ছে সমুদ্রের ঢেউ তুষারপাত তুষারপাতসমেত এবং পাহাড়ে সূর্য অস্ত যাওয়াও দেখ দেখার খুব ইচ্ছে আমার আছে